অর্থহীন অবস্থা এবং দীর্ঘ লাইনের থেকে আমার খারাপ অভিজ্ঞতা হয়েছে কারণ একসময় একসময় আমি একটা রোগীকে হাসপাতালে ভর্তি করতে নিয়েছিলাম অর্থ তার অর্থ থাকেনি অর্থ খুবই কম টাকাপয়সা খুবই কম তাই ভালো কোনো হসপিটালে ভর্তি করতে পারিনি তাকে তাকে ছোটোখাটো হাসপাতালে ভর্তি করতে পেরেছি ওই টাকার মধ্যে তারমধ্যে আবার অনেক দীর্ঘ লাইন সেই দীর্ঘ লাইনের মধ্যে থেকে সেখানে খারাপ অবস্থা খুবই হয়েছিল তাই সেখান থেকে আমার খারাপ অভিজ্ঞতাও হয়েছে সেখানে অনেক দীর্ঘ লাইনের জন্য রোগীরও খুবই অসুবিধা হয়েছিল এবং আমারো খুবই অসুবিধা হয়েছিল খুবই বিরক্তিকর লেগেছিল সেখানে থেকে কিন্তু রোগী তাই সেই কম টাকার মধ্যেই তাকে কোনো একটা হাসপাতালে মধ্যে ভর্তি করতে হয়েছিল আমায়